আমি থেকে বলছি বলছিলাম যে ট্রা আমি মানে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছি তো আপনাদের মানে ট্রাভেল ট্রাভেল এজেন্সির কাছে কোনো নতুন প্যাকেজেস এসেছে

আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এইটা মানে কত দিনের জন্য বললেন আপনি এটা কতদিনের জন্যে বললেন আপনি ওকে ওকে আচ্ছা তো প্যাকেজটা মানে টাকা কতো লাগবে

আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ আর বলছিলাম যে তাহলে এটা ক মানে কবে বললে ডেটটা কবে ওই বাস ছাড়ার ডেটটা

আমি এসিতে থাকবো এসি থাকবে আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম আর বলছিলাম যে আপ অ্যাপ্লাই কীভাবে করবো

হুম হুম হুম হ্যাঁ আর হুম আর আপনার অ্যাড্রেস আচ্ছা ঠিক আছে আর আপনার অ্যাড্রেসটা একটু বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখছি